নমস্কার স্যার আমি আপনাদের রেস্টুরেন্টে যেই খাবারটি অর্ডার করেছিলাম আজ রাতের জন্য সেই খাবারের মধ্যে আমি কিছু উপকরণ বাড়াতে চাই এবং সেইটা আপনাদের আগে থেকে জানিয়ে দিচ্ছি যাতে সময় মতো খাবারটা আমি পেয়ে যেতে পারি একটি রুটি ও দুটো নানের বদলে আমি তিনটে রুটি এবং পাঁচটি নান চাই সেইদিকে যাতে সময় মতো সেই খাবারটি আমি পেয়ে যেতে পারি আপনারা ব্যবস্থা করবেন